পশ্চিমবঙ্গের শিক্ষায় মূল বিষয়গুলি সামর্থ্য যোগ্যতা ও পরিকাঠামোর উপর নির্ভর করে একটি শিশুর কতটা ধরবার ক্ষমতা তারপরে তার উপস্থাপন করার ক্ষমতা এসবই নির্ভর করে শিক্ষাব্যবস্থার উপরে তাই এই সমস্ত ব্যবস্থা একমাত্র পরিকাঠামোর উপর নির্ভর করে সবসময় যোগ্য ছাত্রছাত্রদেরই বেশি করে দেখানো হয় কিন্তু আরো কিছু ছাত্রছাত্রীও আছে যারা অন্যদের থেকে একটু অনভিজ্ঞ তাদের জন্য আলাদা করে শিক্ষাদান করাটাই জরুরী বর্তমানে শিক্ষাব্যবস্থার লেভেল ঠিক করা উচিৎ বেসরকারি শিক্ষা ব্যবস্থার জন্য সরকারি শিক্ষা আজ নিম্নমুখী তাই ছাত্র শিক্ষকদের অনুপাত ঠিক রেখে শিক্ষা অঙ্গনগুলি চালানো উচিৎ তবেই সঠিক পরিকাঠামো শিক্ষায় আসবে